আমি রান্নার বিষয় সম্পর্কে লিখতে চাই আমি মানুষকে এইটুকুনই বার্তা দিতে চাই যে আমি তেল ছাড়া যে রান্না করি সেই রান্নাই মানুষ যেমন খেয়ে খেয়ে তার পেটের সমস্ত রোগব্যাধি থেকে দূরে থাক এইভাবেই মানুষ তার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক কম মশলা কম তেলের খাবার খেলে স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যগুলি খেলে মানুষের শরীর সর্বদাই ভালো থাকবে তাই বলতে চাই যে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে অল্প তেলে নিজেকে সময় দিয়ে একটু রান্না করে সেই খাবারকে খাওয়া যায় তাহলে মানুষ অসুস্থতা থেকে দূরে থাকবে